হ্যাঁ রে বলছি কেমন আছিস ভালোই আছি কাকু কাকিমা কেমন আছে মায়ের একটু শরীর খারাপ হয়েছে কিন্তু এখন ঠিকই আছে বলছি যে শোন না বলছি অনেক দিন আমরা বেরোই নি কোথাও বুঝলি মানে বাইরে কোথাও যাইনি সব বন্ধুরা মিলে তো চল না কোথাও পিকনিকে যাওয়া যাক মানে এই স্কুলের সব বন্ধুরা মিলে আর কি কোথাও দেখা করি গিয়ে নিয়ে একটা প্ল্যান ঠিক করি তারপরে কোথাও যাই আমাদের বাড়িতে আসতে পারিস দেখ এই রবিবার যদি তোদের ফাঁকা থাকে তাহলে আসতে পারিস সবাই মিলে হ্যাঁ কিন্তু বলছিলাম যে কোথায় যাওয়া যায় বল তো হুম হ্যাঁ ঠিক বলেছিস রণচণ্ডী ওইদিকটা আমারও যাওয়া হয়নি আর মনে হয় না বাকিদেরও যাওয়া হয়েছে কারণ বাকিরা সব ফটো ফটো দেয় তো মনে হয় যাওয়া যাওয়া হয়নি তো দেখ তুই কাকে কাকে নিয়ে যাবো বলতো মানে যাওয়া যায় সবার সাথে

হ্যাঁ হ্যাঁ পিউ আছে হ্যাঁ

হ্যাঁ মোটামুটি দশজন মিলে যাওয়া যেতে পারে বুঝলি মানে আমরা তো দশজনেরই একটা ইয়ে ছিলাম তো দশজন মিলে যাওয়া যেতে পারে হ্যাঁ হ্যাঁ ওটা তুই দেখ আর এই দিকে মানে সবাইকে একটু বলতে হবে যে আমাদের বাড়িতে যাতে প্রথমে এসে কথা বলে তারপর যাতে জায়গা ঠিক করে তারপরে খাওয়াদাওয়ার ব্যাপার আছে কি কি নিয়ে যেতে হবে অনেক কিছু তো নিয়ে যেতে হবে বাড়িতেও জানাতে হবে

হ্যাঁ কিন্তু বাড়িতে বলে আসবি সময় নিয়ে ওই এক ঘণ্টা পরেই চলে যাবো এ রকম কিন্তু করিস না দু ঘণ্টা মতো তিন ঘণ্টা মতো সময় নিয়ে আসিস মা ও রান্না করবে তোদের জন্য সবাই মিলে একসাথে বসে খাবো পিকনিক নিয়ে আলোচনা করবো তারপর পরের রবিবার তখন যাওয়া যাবে

হ্যাঁ কিন্তু মানে বিকেল দিকে আসবি তো হ্যাঁ আমার তো খুব এখন থেকে ভেবেই মজা লাগছে যে আমরা ঘুরতে যাবো কোথাও ফাইনালি হুম ঠিক আছে তাহলে তুই দেখ সবাইকে একটু তুইই কিন্তু কথা বলার চেষ্টা কর সবার সাথে কারণ আমার তো সবার নম্বর নেই তো এখন সবাই কোথায় কোথায় তোদের কলেজেই অনেকজন ভর্তি হয়েছে তো দেখ ওদেরকেও যদি বলা যায় হ্যাঁ হ্যাঁ তাহলে আয় এই রবিবার তাহলে দেখা হচ্ছে ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ